আমি আঁকার জন্য ক্লাসে অবশ্যই তো গেছি কারণ আমি যখন ছোটোবেলা থেকে আঁকা শিখছি তখন স্যারের ক্লাসেও সেখানে গিয়েও শিখেছি আর ছোটো বাচ্চাদেরও মাঝে মাঝে না মাঝে মাঝে মাঝে মাঝে ঠিক না আমি শেখানো বলতে পারা যায় শিখিয়েছি ওদের প্রায় সেই জন্য তো ক্লাসে অবশ্যই তাদের আমি নিয়েছি ওয়ার্কশপে আর এদিকে ওয়ার্কশপের কথা বলতে গেলে আমি ওয়ার্কশপও করেছি ওয়ার্কশপ বলতে মানে যেখানে বেশিরভাগে কি হতো একটা করে টপিক দেওয়া হতো তারপরে সেই টপিকের ওপরে মানে একটা এরকমই একটা কিছু করা হতো পেন্টিং করা হতো মানে সরা পেন্টিং এন হতো সেখানে সরার ওপরে আঁকতে হতো আবার সবাই তুলি দি য়ে যে যেরকম পাত্র কেউ মন্ডালা আর্ট করতো কেউ প্রাকৃতিক দৃশ্যের ছবি এঁকেছিলো কেউ ঠাকুর দেবতার মূর্তি এঁকেছিলো তো আমি মন্ডলা আর্ট থেকেই করেছিলাম সরাও ওপরে বেশি বিভিন্ন রং দিয়ে তো সেটা ভালোই হয়েছিলো অভিজ্ঞতা বলতে আমার এরকম ওয়ার্কশপে আগে কিন্তু করি নি কিন্তু আঁকার জন্য তো বিভিন্ন ভাবে করাতো তো আমি এটাই করেছিলাম অভিজ্ঞতা তো করেছিলাম তো সেটা করতে একটু প্রথমে অসুবিধা হয়েছিলো কিন্তু পরে আস্তে আস্তে সেটা খুব ভালো করেই পেরেছি তো আরো কয়েকটা প্র্যাক্টিস করার পর পরে ভালোই পেরেছি আর তো মন্ডলা আর্ট তো আমার খুব ভালোই লাগে তার সাথে আমি সরাতেও ঠাকুরের ছবি লক্ষ্মী ঠাকুরের ছবি রাধাকৃষ্ণের ছবি এইসবও এ করেছিলাম তো অভিজ্ঞতা বলতে এইটুখানি অভিজ্ঞতা করতে গিয়ে অনেক কিছু শেখানো যায় আর সরাতে আঁকা খুব সহজ বলে মনে হলেও কিন্তু খুব একটা সহজ নয় সব কিছুই একটু ধীরে আসতে শিখলে পরে সেটা সহজ বলে মনে হয় এটাই আমার অভিজ্ঞতা এটাই আমি শিখেচি